পূর্ব বর্ধমান জেলার প্রধান সাংস্কৃতিক ও সামাজিক ঐতিহ্যগুলি হচ্ছে যে রকম কার্জন গেট বর্ধমান গোলাপ বাগ ইউনিভার্সিটি একশো আট শিব মন্দির বাবা বর্ধমানেশ্বর টেম্পেল সর্বমঙ্গলা মন্দির এইগুলো এবং আমরা এখানে সমস্ত ধর্মের মানুষ বসবাস করি পশ্চিমবাংলার পূর্ব বর্ধমান জেলায় এখানে মুসলিমও আছে হিন্দুও আছে বৌধ আছে খ্রীষ্টান আছে সবাই আমরা কিন্তু এক এক সঙ্গে মিলে মিশে ভালোবাসার সঙ্গে থাকি আমাদের যেমনি বাংলার সব থেকে বড়ো উৎসব দুর্গা উৎসব সেই সময় আমাদের মুসলিম ভাইয়েরা আরও সব অন্য ধর্মের যে ভাইয়েরা আছেন তারাও আমাদের সঙ্গে হাত মেলান আমরাও তাদের সব থেকে বড়ো উৎসব ঈদ কুরবানি সেই সময় আমরাও তাদের সঙ্গে ভালোবাসা সাথে হাত মিলাই এবং আমাদের এইখানে যদি কোনো বিদেশী আসেন উনি কিন্তু এইখানে এসে আমাদের কাছ থেকে সাংস্কৃতিক ভাষা ধর্ম রীতি নীতি আমরা কি রকম থাকি এইগুলো সব শিখতে পারবেন আর আমাদের পূর্ব বর্ধমান জেলায় আমাদের প্রতি ধর্মের মানুষের সঙ্গে একে অপরের সঙ্গে অনেকটাই ভালোবাসা আছে আমাদের এখানে যে রকম মন্দির সে রকম মসজিদ সে রকম গুরদোয়ারা আপনি যেখানেই যাবেন কোনো ভেদাভেদ পাবেন না আমরা যে রকম দুর্গা পুজোর সময় সবাই মিলে সেই অনুষ্ঠানকে আরও ভালো করি সে রকম আমরা সবাই মিলে কিন্তু ঈদের সময়েও খুশি মানাই সেই জন্যও আমাদের পূর্ব বর্ধমানে সবাই মিলে মিশে থাকি আর বিদেশী কোনো ব্যাক্তি যদি এখানে আসেন তিনি হয় তো এগুলো দেখে খুব আনন্দ পাবেন এবং এখান থেকে অনেক কিছু শিক্ষাও নিতে পারবেন